পুরুলিয়া জেলায় প্রধান শিল্প হল ছৌ শিল্প এবং কুটির শিল্প বর্তমানে ছৌ শিল্প বিশ্ববিখ্যাত অতীতে ছৌ শিল্প সম্পর্কে সেরকম সবার কাছে জ্ঞান না থাকলেও বর্তমানে ছৌ শিল্প সম্পর্কে সবার নানান জ্ঞান রয়েছে বর্তমানে ছৌ শিল্পীরা বিদেশেও পাড়ি দিয়ে এসেছেন ছৌ শিল্প নৃত্য করে এসেছেন সেখান থেকেও তারা সেখানে নানান রকম প্রদর্শন দেখিয়েছেন সেখানে যাওয়ার পথে তাঁদের নানান রকম চ্যালেঞ্জের সম্মুখীনও হতে হয়েছে কিন্তু আমাদের সকলের সহযোগিতায় তারা সেখানে ভালোভাবে ছৌ নৃত্য প্রদর্শন করতে পেরেছে পুরুলিয়া জেলায় প্রধান ভ্রমণ স্থান হল অযোধ্যা পাহাড় সেখানে নানান রকম লোক যাওয়া আসা করে বিদেশ থেকেও লোক আসে সেখানে সেখানকার মানুষের ব্যবহার বিদেশের মানুষকে খুবই প্রভাবিত করে সেখানকার মানুষ অনেকই ভালো এবং আমাদের ব্যবস্থাও অনেকই ভালো সেই হিসাবে আমরা ব্যবসাও করতে পারি ভালোভাবে